আমার কাছে যা আছে সেটি হচ্ছে একটি ক্যামেরা ক্যামেরাটি আমার কাছে অত্যন্ত প্রিয় কারণ আমি যখন কোনো জায়গায় ঘুরতে যাই তখন এই ক্যামেরার দ্বারা প্রত্যেকটি জিনিসের ছবি তুলে রাখি যা আমাদের মনকে আকর্ষিত করে তোলে সে সমস্ত জিনিসগুলির ছবি আমি আমার ক্যামেরা দ্বারাই বন্দি করে রাখি সেই জন্য ক্যামেরাটি আমার কাছে অত্যন্ত প্রিয় ক্যামেরাটির ইতিবাচক দিক হচ্ছে আমি যখন কোনো কিছুর ছবি তুলি তখন সেই ছবিটি অত্যন্ত সুন্দরভাবে আমার কাছে উপস্থাপন করে এই ক্যামেরা এবং ছবির কোয়ালিটি এতোটাই সুন্দর যা আমাদের মনকে প্রভাবিত করে তোলে সেই জন্য ক্যামেরাটি আমার কাছে অনেক সুন্দর লাগে এবং এই ক্যামেরাতে অনেক রকম ফিচার্সই রয়েছে ক্যামেরার দ্বারা আর ক্যামেরার মধ্যে ফ্ল্যাশ সিস্টেম রয়েছে ক্যামেরার মধ্যে আমি অনেক এক্সট্রা লেন্স লাগাতে পারি যার দ্বারা আমি অনেক দূরের ছবিও খুব সহজেই তুলতে পারি এবং খুব সুন্দরভাবে তুলতে পারি সেই জন্য ক্যামেরাটি আমার কাছে অত্যন্ত প্রিয় এবং ক্যামেরাটি আমার কাছে এতোই ভালো লাগে